খেলাধূলায় পুরুষদেরও যেরকম সমান অধিকার রয়েছে তেমন নারীদেরও সেরকম সমান অধিকার রয়েছে পুরুষেরা যেমন সমানভাবে প্রতিনিধিত্ব করতে পারে তেমনি নারীরাও করতে পারে পুরুষেরা একটি দলকে যেরকম সঠিকভাবে পরিচালিত করতে পারে সেরকম নারীরাও করতে পারে তাই পুরুষের যেরকম সমান সব কিছুতে অধিকার রয়েছে সব কিছু তারা সমানভাবে অধিকার পায় সেরকম নারীরাও সব কিছুতে সমানভাবে অধিকার পাবে তাদের মধ্যে কোনো রকম বৈষম্য আলাদা আলদাভাবে দেখা হবে না পুরুষেরা যদি সব যে যদি যেরকম বেতন পাবে নারীরাও সেরকম একই বেতন পাবে তাই পুরুষ আর নারীর মধ্যে কোনো ভেদাভেদ দেখলে চলবে না অনেক দর্শক মনে করেন যে পুরুষেরা ভালো খেলে বা তারা বেশি বেতন পাওয়ার যোগ্য বা তারা ভালোভাবে দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু তা নয় নারীরাও সমানভাবে পুরুষের সাথে সাথে তারাও দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে আর একটা নারী খুব ভালোভাবেই তার দলকে পরিচালিত করতে পারে তারা ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারে তাদের প্রতিনিধিত্বর মধ্যে কোনো রকম খামতি থাকে না একটি নারী তার দলকে ঠিকভাবে বোঝাতে পারবে যে কীভাবে তার দলটা সমস্ত দলের সাথে খেলে এগিয়ে যেতে পারবে তারা কীভাবে আরও অনেক দূর পৌঁছতে পারবে তাই একটি নারীকে অনেক মানে বড় স্থানে রাখা দরকার একটি নারীর প্রতিনিধিত্ব খুব ভালোভাবে রয়েছে বলে আমরা মনে করি